জলের জলে গোবর মিশিয়ে প্রবেশদ্বারে প্রায় বাড়িতে আগের দিনে ও প্রায় বাড়ি বললে ভুল হবে সব বাড়িতেই দেওয়া হতো কারণ আগের দিনে এই রকম পাকা বা কংক্রিটের বাড়ি ছিল না তখন মাটির বাড়ি ছিল মাটির বাড়ি ছিল যদিও কারোর কংক্রিটের অল্প বাড়ি থাকলেও বেশিরভাগটা তার মাটি থাকত তখনকার এখনও গ্রামগঞ্জে দেখলে তাদের মাটির উঠোনে গোবরের গোবর জল দিয়ে পরিষ্কার করা হয় ল্যাপা হয় যাকে বলে মোছা হয় বা ল্যাপা হয় এখন তারা মনে মানে তাদের মতে বা এ গোবর জলের গোবর জল প্রবেশদ্বারে দেওয়ার মতে হচ্ছে যে বাইরের কাজে কীটনাশক আছে সেগুলো ঘরে যাতে না প্রবেশ করে তারপরে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমরা হিন্দুদের মতে গো গরুকে আমরা আমাদের দেবতা হিসাবে মনে করি তাই জন্য আমরা যখন তাকে দেবতা হিসাবে মনে করি তারা সম্পূর্ণ জিনিসকে আমরা ভক্তি করি তা গরু যেমনি আমরা গোবরটা হচ্ছে সেই হিসাবে আমরা ব্যবহার করি কেন গোবর দিয়ে আমরা যদি পরিষ্কার করি বাড়ি তাহলে আমরা নিজেদেরকে পবিত্র মনে করি বাড়িটাকে